আপনার কি কোনো প্রিয় লেখক আছেন হ্যাঁ আমার প্রিয় লেখক আছেন যদি তাই হয় কে এবং কেন আমার হচ্ছে প্রিয় লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তার লেখার বইগুলি কী কী তার উপন্যাস কিছু রয়েছে সেই উপন্যাসগুলি হলো অপরাজিত দৃষ্টি প্রদীপ আরণ্যক আদর্শ হিন্দু হোটেল ইছামতী এই সমস্ত রয়েছে তার উপন্যাস এছাড়া এরপর যদি বলা হয় যে আপনি একজন ব্যক্তি হিসাবে লেখকের কী পছন্দ করেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখার মধ্যে আমরা প্রাণ প্রাণোজ্জ্বল ঘটনা লক্ষ্য করি শিশু মনের চারিত্রিক যে বৈশিষ্ট্য লক্ষ্য করা গেছে সে অপুর পাঁচালি গল্পটা পড়ে আমরা দেখেছি সেখানে সুন্দর ব্যাখ্যা পাওয়া যাচ্ছে অপুর সে ঘুরে বেড়ানো জঙ্গলে জঙ্গলে আম কুড়ানোর ঘটনা এগুলো তো রয়েইছে এছাড়াও দেখা যায় যে চরিত্র চিত্রণের ক্ষেত্রে তিনি যেন এক সার্থক ভাস্বর মানুষের ছোটো ছোটো দুঃখ ব্যথা টুকরো কিছু সুখ এবং অনন্য অনুভূতির প্রকাশ ঘটেছে তার গল্প উপন্যাসের চরিত্রগুলোতে অপু দুর্গা সত্যচরণ ভানুমতি দবরু পান্না বিপিন এদের কাউকেই তাই ভোলা অসম্ভব এটুকুই বিভূতিভূষণের রচনার ভাষা কী যে অনুপম মাদকতায় অথচ সহজ সরল ও কাব্যিক তাই যে না পড়েছে সে বুঝবে না এইসব কারণেই তো আমার প্রিয় লেখক